আমি ছোটোর থেকে গাছ লাগতে খুব ভালোবাসতাম আমার বাবা চাষী বাসি ছিলো আমি দেখতাম যে আমার বাবা কীভাবে চাষবাস করছে তখন থেকে আমি আমার গাছপালা লাগার নেশা শুরু করলাম দেখতাম যে বাবা কী কোন গাছে কী ওষুধ দিচ্ছে কোন মাটিতে কী ফসল ভালো হচ্ছে সেটা দেখতাম তারপর বড় হওয়ার সাথে সাথে আমি নিজে মাটি তৈরি করতাম তাতে কোন মাটিতে কোন গাছ দিলে ভালো হবে সেটা দেখেছিলাম দিয়ে নিজে বাগান তৈরি করতাম বেলে মাটিতে খুব সুন্দর আলু চাষ হয় সেটা দেখতাম দিয়ে বেলে মাটিতে আলু লাগানো হতো আর দোআঁশ মাটিতে ফুল থেকে ফুল গাছ থেকে শুরু করে সবজি সব কিছুই ভালো হতো তারপরে তাতে গোবর সার দেওয়া হতো পরিমান মত জল দেওয়া হতো দিয়ে শীতকালের ফুল সবজি খেতে খুব মিষ্টি শীতকালে বিভিন্ন ধরনের ফুল যেরম ডালিয়া থেকে শুরু করে গাঁদা জবা সব কিছুই খুব সুন্দর ফুল ফুটতো গাছে তাতে ঠাকুরের পুজো হত মালা হত তারপর শীতকালে সবজি বেগুন থেকে শুরু করে সবরকম সবজি আমি নিজের হাতে লাগাতাম আর নিজে নিজের মন খুব ভালো লাগতো এসব চাষবাস করে